হ্যাঁ আমি স্কুলে আঁকা শিখেছি আমার আমার ভালো কলেজ বলতে এক শান্তিনিকেতনের কলেজ আর হচ্ছে ক্যানবা স্কুল বা ক্যানবা স্কুল আছে আর একটা আছে ড্রয়িং স্কুল এ আর্টস স্কুল এই কঠাই আমার সো আমার জানা আছে এ শিল্পীদের জন্য আর আমার স্বপ্ন হচ্ছে আমার প্ল্যান হচ্ছে আমি সো শান্তিনিকেতন কলেজে ভর্তি হবো এবং সেখানে আমি থেকে তিনটে বা চারটে বছরের কোর্স আছে সেই কোর্সটা আমি কমপ্লিট করব এবং আমি পরবর্তীকালে আরো যাতে ভালো করে ড্রয়িং শিখতে পারি বা সেই সেই লেবেলে আমি পৌঁছাতে পারি বা আমি আর্টটাকে নিয়ে আরো এগোতে পারি সেই দিকে আমার লক্ষ্যটা বেশি কারণ আমি আমি জল রঙও ছবি আঁকি মোম রঙও ছবি আঁকি তারপর হচ্ছে পেনসিল স্কেচ আঁকি তারপর পোট্রেট করি এগুলিই আমি আপাতত শিখেছি আরও যাতে ভালোভাবে শিখতে পারি আমার অনেক বন্দুরা আছে যারা আমার ছবি দেখে অনেক ভালো বলে যে তারা অবাক হয়ে যায় যে তুই এত সুন্দর ছবি আঁকিস বা আমার স্যার বা ম্যাম আছে যারা এই ছবিগুলি দেখে অনেক খুশি হয় ও ও যখন ওনাদের ছবি আমি পোট্রেট করে দিই তখন ওনারা আরো বেশি খুশি হন যে তুমি অনেক ভালো ছবি আঁকতে পারো আরো যাতে ভালো উন্নতি করে আও পরবর্তীকালে সেই জন্য তারা কামনা করে আর আমার প্ল্যান হচ্ছে আমি আমার লক্ষ্য হচ্ছে একটাই যে আমি আট কলেজে পড়ব শান্তিনিকেতনে কয়েকটা বছরের কোর্স আছে সেই কোর্সটা কমপ্লিট করার জন্য আর প্ল্যান বলতে আমার প্ল্যান হচ্ছে আমি এই কোর্সটা কমপ্লিট করতে আর যাতে আমি ভালোভাবে ড্রইংটা কমপ্লিট করতে পারি তারজন্য আমাকে আরো বেশি করে খাটতে হবে আর পরবর্তীকালে যাতে আমি এই ড্রয়িংটাকে নিয়ে এগোতে পারি সেই বিষয়ে আমার লক্ষ্যটা আরো যাতে ভালো হয় সেটা দেখার বিষয়